আমাদের স্থানীয় ভাষা বাংলা বাংলায় অনেক রকমের সবকিছু আছে যেমন বাংলা সিরিয়াল নাটক কবিতা আবৃত্তি এরকম অনেক কিছু দেখা যায় টিভিতে বা টেলিভেশনে বা ইউটিবে এছাড়াও পুরুলিয়া ভাষা হিন্দি ভাষা জাপানি ভাষা এসবও ভাষা ইউটিউবে থেকে আমরা দেখতে পছন্দ করি